শিক্ষা এবং কর্মসংস্থানে বর্তমানে পূর্ব বর্ধমান জেলার মহিলাদের সামনে বড়ো সুযোগ এবং এখানে লিঙ্গ সমতা বা বৈষম্য বা ক্ষমতায়নের কোনো ভেদাভেদ এখানে নেই শিক্ষাগত যোগ্যতাই যার মানপত্র সেই থেকে শিক্ষাগত যোগ্যতা যার যত বেশি এবং যে যত যোগ্য তার জন্যে তার উপযুক্ত কাজের কোনো সমস্যা পূর্ব বর্ধমান জেলায় নেই প্রত্যেকেই তার নিজের নিজের যোগ্যতা অনুযায়ী যোগ্যতার নিরিখে নির্দিষ্ট কাজকর্মের যুক্ত হতে পাচ্ছেন এবং করছেনও